বাংলা ভাষা অনেকভাবেই সময়ের সাথে সাথে পরিবর্তিত হয়েছে বাংলা ভাষার উৎস হচ্ছে মূলত সংস্কৃত ভাষা তাই সংস্কৃত ভাষাকে আমরা বাংলা ভাষার জননী বলে আখ্যায়িত করে থাকি বা সংস্কৃত ভাষা থেকেই বাংলা ভাষার উৎপন্ন হয়েছে পুরোপুরিভাবেই কথার সুবিধার্থে বা যুগের পরিবর্তনের সাথে সাথে সময়ের তালে তালে বাংলা উচ্চারণ আমাদের সাথে সাথে পাল্টে গিয়েছে আমাদের সুবিধার্থে আমরা অনেক কথাকেই নিজেদের সুবিধামতো উচ্চারণ করে থাকি এবং এর ফলেও আমাদের ভাষা অনেকটাই পরিবর্তন হয়ে গিয়েছে আমাদের সামনে এটি সংস্কৃতির উপর আমাদের তেমন একটি প্রভাব ফেলে না সংস্কৃতি আমাদের ছিল আমাদের মানুষের জনস্বার্থের জন্য সংস্কৃতি আমাদের অবশ্যই মানব কল্যাণের জন্য আর বাংলা ভাষার পরিবর্তন করা হয়েছে আস্তে আস্তে যুগের সাথে সাথে শুধুমাত্র মানুষের সুবিধার জন্যই তাই এটি আমাদের সংস্কৃতির উপর তেমন একটা খুব খারাপ প্রভাব ফেলে না